ওকে হ্যাঁ আমি আপনাদের আপনার এখানে ইন্টারভিউ এর জন্য কল করে কল করেছিলাম তো আমি গ্রাজুয়েট এবং আমার আর একটি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও আছে তো আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক সেজন্য আমি কন্টাক্ট করেছিলাম তো আমার যদি এখানে কোনো ভ্যাকেন্সি থেকে থাকে আমার দক্ষতা অনুযায়ী তাহলে প্লিজ আমাকে জানিয়ে জানান যাতে আমি জয়েন করে কাজ করতে পারি না আমার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই আপাতত ওকে আমি যে কোনো কাজ যদি করি তবে সেটা আমি পুরোপুরি আমার বেস্ট দিয়ে করার ট্রাই করি অ্যান্ড আপনাদের কোম্পানিতে আমি যেটুকু তথ্য আগে থেকে জোগাড় করতে পেরেছিলাম তো আপনাদের কোম্পানি আমার জ কাজের জন্য সুইটেবেল সো দ্যাটস হোয়াই আমি কাজ করতে এখানে ইচ্ছুক অ্যান্ড করতেও ইচ্ছা প্রকাশ করছি

হুম আর একবার রিপিট করুন

হুম ওকে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে এবং আর আমি যেহেতু ফ্রেশার এবং তারা যেহেতু এক্সপিরিয়েন্স তো তাদের কাছ থেকে তারা কীভাবে সেখানে কাজ করছেন সমস্ত কিছু তথ্য তাদের কাছ থেকে নিয়ে তাদের কাছ থেকে শিখে আমি আমার কাজটাকে সেখানে কান্টিনিউ করবো

হ্যাঁ অবশ্যই আমি আমি করতে পারবো আমি আমার সবটা চেষ্টা করবো যাতে আমি টার্গেটটা পূরণ করতে পারি অ্যান্ড আশা করছি আমার টার্গেট পূরণ করতে কোনো অসুবিধা হবে না ওকে ধন্যবাদ